আমি গত সপ্তাহে স্মার্ট বাজার থেকে যে চানাচুরের প্যাকেটটি কিনে এনেছিলাম সেই চানাচুরটি তো একটি কোম্পানির মাল ছিল সেই দেখেই আমি কিনে এনেছিলাম কিন্তু আমি তারিখটি লক্ষ্য করিনি আমি বাড়িতে এসে যখন খুলি তখন কিন্তু চানাচুরটি প্রায়ই খারাপ হয়ে গেছে এবং সেখান থেকে একটি গুমোট গন্ধ বেরোচ্ছিলো সেটি কিন্তু আর খাওয়ার যোগ্য ছিল না